হ্যাঁ আমি যেয়ে এই কোচিং সেন্টারে

মোটামুটি হলো না শুধু বলে চলে গিয়েছিলো

ওই চার পাঁচ দশ বারো জন

না না না

আচ্ছা আচ্ছা